আমার আমাকে কি কিছুদিন আগে একটি সংস্থার সঙ্গে কাজ করতে হয়েছিল এবং যে সংস্থায় আমাকে সঠিকভাবে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না এবং আমাকে যার সাথে কাজ করতে হয়েছিল তার আচার আচরণ ব্যবহার আমার একদম পছন্দ ছিল না অত্যন্ত দুর্ব্যবহার করতেন আমার সাথে কিন্তু তো এত কিছু থাকা সত্ত্বেও আমাকে আমার কাজটা করতে হয়েছিল কারণ সেটা আমার কাজ সেটা ছেড়ে তো আমি আসতে পারব না তাই এতো কিছু হওয়ার পরও মাথা ঠান্ডা রেখে সবদিক সামাল দিয়ে আমি আমার কাজটিকে সফল করে এসেছি